সারাদিন স্কুলে পড়ার পরে অনেক ছাত্রছাত্রীরা এসে যারা সন্ধেবেলায় টিউশন বা প্রাইভেট প্রাইভেট ক্লাস করে এই প্রাইভেট ক্লাস করে ওই ওই স্টুডেন্টগুলোর আরও পড়াশোনায় ভালো হয় কারণ যদি আমরা স্কুলের পরে আরও অন্য জায়গায় টিউশনি পড়ি তখন আমাদের পড়াটা আরও ভালো করে বুঝতে সাহায্য হয় ভালো করে পড়াটা বুঝতে পারি আমাদের মাথাতে ভালো করে ঢোকে আর আমরা তারপরে যে ফলাফলটা আমাদের যে স্কুলের ফলাফলটা সেটা আরও অনেক ভালো হয় সেই কারণে অনেকেই না অনেকে আছে যারা স্কুলের পরে প্রাইভেট প্রাইভেট ক্লাস বা টিউশনি নিয়ে থাকে যাতে ভালো ভালো ফলাফল পেতে পারে স্কুলের স্কুলের পরীক্ষাতে